হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি আমি আমি মাম্পি বলছি বলছি আমি সুন্দরবন যেতে চাই তো আমি আপনার নাম্বারটা ইন্টারনেট থেকে পেলাম তো আপনি ওখানে ঘুরিয়ে দেখাবেন মানে আমরা দেখাবেন কী আমাদেরকে আমরা তাহলে সে যাব কোথায় কোথায় হ্যাঁ আমরা ফ্যামেলি নিয়ে আমরা পাঁচ জন যাব মা বাবা ভাই বোন দিদি আমরা পাঁচ জন যাব তো আমরা আমরা পাঁচ দিনের মধ্যে যাচ্ছি তো আমি আপনাকে আপনার কাছে আগে জেনে নিতে চাই যে এ কোন কোন জায়গাটা ওখানে কী বিখ্যাত আর কী কী দেখাবেন বা এরকম আচ্ছা হ্যাঁ আমরা তো আমরা যা ঠিক আছে আমরা তাহলে এখনও ডেট ঠিক করিনি যেহেতু আমাদের ফ্যামেলিজ ট্যুর আমরা আমাদের ইচ্ছে মতোই যেতে পারব তাহলে আমি আপনার কাছেও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিগ আছে তো আপনাকে এই নাম্বারটাতে কল করলে আপনাকে সব সময় পাওয়া যাবে তো আচ্ছা ঠিক আছে তো আমি এই জন্যই ফোনটা করেছিলাম আমি ভাবলাম আগে তো ঠিক ভাবে জেনে নিতে হবে নাহলে তো সেখানে গিয়ে হ্যাঁ সেই জন্যই তো আমি আপনারটাই দেখলাম যে আপ অনেক কিছু ইয়ে করে খুঁজে খুঁজে অনেক আপনার নাম্বারটা নিয়েছি তাহলে আমরা যাব মানে সেরকম সকাল থেকে মানে কী রকম কী কোন টাইমটায় ঘুরিয়ে দেখাবেন সকাল বিকাল দুপ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে যে টাইমটাতে আমরা ফাঁকা থাকব সেই টাইমটাতে আপনাকে পেয়ে যাব তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তাহলে রাখছি থ্যাংক ইউ হুম